হ্যালো স্যার স্যার আমি আপনাদের ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলতে চাই তো অ্যাকাউন্টটি খোলার জন্য কী কী পদক্ষেপ গ্রহন করতে হবে যদি আমাকে বলেন তাহলে আমি একটু উপকৃত হব না স্যার যদি একটু ভালোভাবে বলে দেন তাহলে আমি বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানতে পারবো না স্যার আমি তো এখন একজন ছাত্র তো ছাত্র হিসেবে আমি তো এখন কোনো বিজনেস অ্যাকাউন্ট খুলে কিছু করতে পারবো না আমি সেভিং অ্যাকাউন্ট হিসাবে রাখতে চাই কারণ আমার ভবিষ্যতের পড়ার জন্য কিছু টাকা লাগতে পারে তাই হিসেবে আমি ওই টাকাটা রাখতে চাই যদি কোনোদিন কাজে লাগে পড়ার জন্য তাহলে ওইখান থেকে আমি তুলে টাকাটা আমি ব্যবহার করতে পারবো তাই জন্য আমি সেভিং অ্যাকাউন্ট হিসেবে রাখতে চাই স্যার

স্যার এইসব পলিসিগুলো থেকে আমি কী সুবিধা পাবো যদি একটু বলেন তাহলে ভালো হত স্যার আমি আমি যদি আমার এডুকেশানে মানে পড়ার জন্য আমি আপনাদের ব্যাঙ্ক থেকে কিছু লোন নিই তাহলে ওইটা কীভাবে ইন্টারেস্ট পড়বে হ্যাঁ আচ্ছা স্যার মানে স্যার আমার আমার পড়াটা কমপ্লিট হওয়ার শেষ হওয়ার পর লোনটা শোধ করতে হবে এইভাবে তো আচ্ছা স্যার আর স্যার এই পলিসিগুলো সম্পর্কে একটু ভালোভাবে বললে ভালো হত আর একটা জীবনবিমাটা সম্পর্কে কীভাবে আমি ওইখান থেকে উপকৃত হবো আচ্ছা স্যার মানে ওইখানে সবগুলো টাকা জমা থাকবে দিয়ে আপনারা প্রফিট সহ একটা টাকা আমাকে দিয়ে দেবেন একসাথে আচ্ছা স্যার হ্যাঁ স্যার ঠিক আছে স্যার তাহলে ব্যাঙ্কেই দেখা হবে